আমরা স্বনির্ভর গোষ্ঠীতে রান্না করি আমরা স্কুলে রান্না করি স্বনির্ভর গোষ্ঠী থেকে আমরা প্রাইমারি স্কুলের একটা কাজ পেয়েছি সেখানে আমরা রান্না করি সেখানে তো অনেক বাচ্চাদের রান্না করতে হয় সেই উপলক্ষ্যেই একটি বাচ্চার জন্মদিনে আমাদের ইনভাইট করা হয় রান্না করার জন্য আমরা সেখানে গিয়ে সেখানে পঞ্চাশজন লোকের আমরা রান্নাবান্না করে থাকি আমরা স্কুলের রান্না করি যেহেতু সেই জন্য আমরা সেই গার্জেন আমাদেরকে ইনভাইট করেছিল রান্না করার জন্য এইভাবে এ সেই সূত্রে রান্নাটা আমরা পেয়েছি সেই বাচ্চাটির নাম ছিল রাকেশ সেই রাকেশদের বাড়িতে আমরা রান্না করে থাকি ভাত নর্মালি খাবার ভাত ডাল আলু ভাজা মাংস মাছ চাটনি পাঁপড় দই মিষ্টি এইভাবে আমরা আমাদের স্বনির্ভর গোষ্ঠী নিয়ে সেই রান্নাটা আমরা কমপ্লিট করে থাকি আমরা এইভাবে ছোটো ছোটো কোনো অনুষ্ঠানে গিয়ে রান্নাও করে থাকি বাড়িতে কোনো অকেশান হলে আমরা নিজেরাই রান্না করে থাকি